হ্যাঁ হ্যালো হ্যালো দাদা হ্যাঁ দাদা বলছিলাম যে আমার একটু বোনের বিয়ে আছে তা কিছু কাপড় আছে আপনাকে সারাই করে দিতে হবে ঠিক আছে রেডি করে দিতে হবে বিয়ের আগে এই বিয়ের কিছু দিনের মধ্যেই বিয়ে আছে বুঝতে পারলেন তা আপনাকে একটু খুব তাড়াতাড়ি হ্যাঁ প্রায় আট দশটা আছে বুঝতে পারলেন না মেয়েদেরই সবই যেহেতু বোনের বিয়ে তো সব মেয়েদেরই হবে আর আর একটা তোমার আর একটা ছেলেদের হবে বুঝতে পারলে আমার মোটামুটি বিয়ে ধরুন আর প্রায় আট দশ বারো দিনের মতন দেরি আছে বিয়ে বিয়ের আর দশ বারো দিনের মতন দেরি আছে তা দুদিন আগে আপনাকে দিতে হবে ঠিক আছে বারো দিনের মাথায় বিয়ে তা আপনাকে দশ দিনের মাথায় মানে দু দিন আগে দিতে হবে বিয়ের দু দিন আগে দিতে হবে হুম না আমি আমি দিয়ে আসি আপনি যদি পারেন তো দেখুন তো বোনের বিয়ে বুঝতে পারলেন তো প্রচণ্ড চাপ ঠিক আছে তা চাপ আপনি যদি আসতে পারেন খুবই ভালো হয় আর মানে সব একটু হ্যাঁ ওই প্রায় দশ বারোটা দশটা বারোটা তার মধ্যে ছেলেদের দু সেট ঠিক আছে আর মেয়েদের আট নটা একটু দেখুন চেষ্টা করে দেখুন বুঝতে পারলেন তো হ্যাঁ সেই আমি বুঝতে পারছি বুঝতে পারলেন তো সেটা আমি বুঝতে পারছি কিন্তু আপনি একটু দেখুন আপনি তো আপনি তো একা নন যদি আপনার পাশে যদি আরো কেউ তো কাজ করে তাদেরকে দিন ঠিক আছে আমার একটু তাড়াতাড়ি করে দিলে খুব ভালো হয় বুঝতে পারলেন তো সে আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা কিন্তু আমার অবস্থাটা দেখুন আপনি তো আমি তো আপনার দোকানেই যাই বুঝতে পারলেন তো এবার তো আমি তো আর কোথাও যাই না এবার আপনাকেই বিশ্বাস করি ঠিক আছে আপনাকেই সেই জন্য দিয়েছি কাজটা

এবার আমার আমার বোনের বিয়ে মানে আপনারও বোনের বিয়ে ঠিক আছে তা সেটা সেরকমভাবে আপনাকে রেডি করে দিতে হবে সে আমি বুঝতে আরে আপনি আপনি থাকতে আমি আমি নানা আপনি থাকতে আমি আবার অন্য একটা দর্জির কাছে যাব এটা একটা কি রকম দেখায় না যেহেতু একটু দেখুন তাতে আর আর একদিন টাইম নিয়ে নেবেন ঠিক আছে আপনার আর একদিন টাইম নিয়ে নেবেন নয় এগারো দিনের মাথায় দেবেন বা বিয়ের দিন বিয়ের দিন বিকেলে মানে সকালে মানে ফাস্ট সকালে দিয়ে চলে যাবেন বুঝতে পারলেন বিয়ের দিন ফাস্ট সকালে আর দুদিন বাড়িয়ে দিলাম ফাস্ট সকালে দিয়ে চলে যাবেন সকালের দিকে বা আমাকে ফোন করবেন যেয়ে যদি আপনি যদি না আসতে পারেন আমিই পিক আপ করে নেবো আমি না না আপনি টাকার জন্যে চিন্তা করবেন না ঠিক আছে টাকার জন্য চিন্তা করবেন না ওটা নিয়ে কোন সমস্যা হবে না ঠিক আছে তাতে কোন আসুবিধা হবেনা আমি এটাই আপনি যে করে দিচ্ছেন এই সময়ের মধ্যে এইটাই আমার কাছে সব থেকে বড়ো পাওনা ঠিক আছে তা আমি টাকার জন্য কোন ভাবতে হবেনা টাকা আমি ঠিকই আপনাকে হ্যাঁ আমি বুঝতে পারছি

হুম হুম হুম ঠিক আছে কোন আসুবিধা হবেনা বুঝতে পারলেন না না না না আমি আর অন্য কোথাও যাব না আপনি যখন রয়েছেন ঠিক আছে আপনিই ব্যবস্থা করবেন বুঝতে পারলেন আপনি যখন রয়েছেন আপনাকে আমি বিশ্বাস করি ঠিক আছে আপনিই ব্যবস্থা করবেন আপনার উপরে সব দায়িত্বটা ছেড়ে দিলাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে ইমিডিয়েটলি যাচ্ছি যাওয়ার ব্যবস্থা করছি ঠিক আছে আমি যাচ্ছি আমি না গেলেও আমি অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ তা আমি হুম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখুন রাখুন